হ্যাঁ হ্যাঁ ভালো আছি মা তুমি ভালো আছো এই ভালো চলছে আর বলো না এখানে তো এত লোডশেডিং হয় না বলা যায় না মানে এত অসুবিধা হয় প্রচুর লোডশেডিং হয় এদিকেও তো প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে বি বিদ্যুৎ কম মানে বজ্র বিদ্যুৎ হচ্ছে এই জন্যে আরও লোডশেডিং যাচ্ছে হ্যাঁ এই লোডশে তাই তো কারেন্ট তার মধ্যেও কারেন্ট নেই হুম তার মধ্যে কারেন্ট নেই এবার দেখ জল ভর্তি চারিদিকে জল জমে আছে এইবার কারেন্ট নেই লোডশেডিংয়ে রাস্তার মধ্যে সাপ খোপ সাপ থাকলে কোনো জী পোকামাকড় থাকলে বা ধরুন কোনো গাড্ডা থাকলে যেতে গেলে পড়ে ভীষণ অসুবিধে যদি কিছু কামড়ে দেয় পোকামাকড় বা পড়েও তো যেতে পারি না এত লোডশেডিং হচ্ছে বো কোথাও কমপ্লেন করেও কোনো কাজ হচ্ছে না না না অফিসে হ্যাঁ ঠিক আছে ওই অফিসে আছে আসবে আসতে আসতে এখন তো চিন্তা হচ্ছে এই লো লোডশেডিংয়ে কী করে আসবে অন্ধকারে রাস্তা তার মধ্যে জল জমে কী করে আসবে কে জানে বাবা ভয় লাগে পড়ে টরে গেলে মুশকিল না সে তো লাইট জ্বালিয়েই চলাফেরা করছি লাইট জ্বালিয়ে গেলেও একটা লাইটের আলো আর মোবাইলের আলোর তো পার্থক্য তো রয়েই আছে না আর তোমার ওইদিকে কেমন খবর সবাই ভালো আছে তো বাবা ভালো আছে দাদা ভালো আছে দাদা অফিস গেছে নাকি আচ্ছা ঠিক আছে